সাঁতার ও ব্যায়াম সাঁতার হলো ব্যায়াম সাঁতার সাঁতার কাটলে মানুষের অনেক অনেক সময় অনেক সময় পায়ে ব্যথা ভালো হয়ে যায় সাঁতার কাটতে থাকে সাঁতার সাঁতার কাটলে শরীরটা ভালো থাকে সাঁতার সাঁতারের মধ্যেও ব্যায়াম আছে ব্যায়ামের মধ্যেও অনেক আসে আবার সকালে উঠে যাওয়া ছুটতে যাওয়া ও করলে শরীর ভালো থাকে বা বা চক্রাসন এই এই এই এইসবগুলো করলে ভালো হয় ভদ্রাসন ব্যায়াম আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন কেউ করে কেউ করে না কিন্তু এটা এটা যে এটা তারা বুঝতে পারছে না যে ব্যায়াম বলে শরীরটা তাদের যে কোনো একটা কাজে গেলে এই ব্যায়ামটা করলে শরীরে কতটা তাদের এনার্জি পাবে সেটা তারা বুঝতে না থাকলে কতটা তারা শরীরে তারা সুস্থ ফিল করবে সে সেটা তারা সেটা তারা কেউ বুঝতে পারছে না কেউ সকালে উঠে অনেক অনেক ব্যায়াম করে আলিস্যি করে শুয়ে থাকি কিন্তু ওটা করা কিন্তু ভুল সকালে উঠে ব্যায়াম প্রত্যেকটা মানুষের আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আর সাঁতার সাঁতার কাটলে অনেকে হাতেরটা কিছু মনে থাকে ওইটা কিন্তু আর সাঁতার কাটলে ভালো হয়ে যায় বা আমরা আমরা সেটাকে আরেকটা রোগ আছে সাঁতার কাটলে হাঁপানি বা অ্যাজমা ওইটাও সাঁতার কাটলে সাঁতার কাটতে থাকলে ভালো হয়ে যায় সাঁতার সাঁতার কাটতে থাকলে আমাদের লি লিভার কিডনি এগুলো এগুলোও ভালো থাকে কারণ জলে একটা ব্যায়াম বললে সেই ব্যায়ামটা খুব ভালোভাবে কাজ করে আর সাঁতার সাঁতার আমরা প্রায় দৈনন্দিন জীবনে প্রায় সবাই কেটে থাকি অনেকে কাটে না কিন্তু সাঁতার কাটাও একটা ব্যায়াম কিন্তু অনেকে সেটা জানে না শুধু সাঁতার কাটতে হলে শুধু সাঁতার কাটে সাঁতার কাটলে এইসব ব্যায়ামগুলো প্রতিদিন করলে যে আজ ব্যায়ামগুলো প্রতিদিন করলে শরীরটা আমাদের ভালো থাকবে শরীরটা খুব ভালো ভালোভাবে আমরা যে কদিন বাঁচবো সে কদিন খুব ভালোভাবে বাঁচতে পারবো ব্যায়াম করলে শরীরে শরীর সব টক করে কোনো বড় কোনো রোগ আক্রান্ত করে না বা এই ব্যায়াম করলে শরীরটা শরীরটায় খুব ভালো এনার্জি পাওয়া যায় কোনো কাজে কাজেটাজে যে কোনো কাজ টাজ করতে গেলে আমরা যে কাজগুলো যে এনার্জিটা অভাব ফিল করি না তখন সে ব্যায়াম হলে সেটা পূরণ হয়ে যায় এই ব্যায়াম করাটা প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন কিন্তু অনেকে সেটা করে না বা করতে চায় না মানে সেটা তারা বুঝতে পারছে না যে তাদের কাছে ব্যাম করে শরীরের যে বড় কোনো একটা রোগ আক্রান্ত তো হয় সেই আক্রমণ থেকে তারা বাঁচতে পারবে ব্যায়াম ব্যায়াম করলে অনেক অনেক রকমের উপ উপকার হয় যেমন যেমন যেমন ধরুন ব্যায়াম ব্যায়াম করলে বড় বড় রোগ আছে সে ব্যায়াম আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায় এসেগুলো অনেক রকম হয় মানে হচ্ছে আর আবার সাঁতার কাটার সময় এখন নেশা নেশা করে সাঁতার কাটলে জলে অসুবিধা হতে পারে